হাত পাম্প কল জল সংগ্রহের জন্য একটি প্রাচীনতম পদ্ধতি এ হাত পাম্প যথেষ্ট সুন্দর কাজ করে কোনো রকম বিদ্যুৎ বিল ছাড়াই সামান্যতম পরিশ্রমে কখনও কখনও দেখা যায় হাত পাম্পের জল গ্রীষ্মের সময় শুকিয়ে যায় এ শুকিয়ে যাওয়া জল তুলতে আমাদের দীর্ঘ সময় শুধুই হাত পাম্পে পাম্প করে যেতে হয় এবং কিছুক্ষণ পর জল উঠে আসে এবং হাত পাম্পের জল নেওয়ার জন্য দীর্ঘ সারির সম্মুখীন অনেকবারই হতে হয়েছে কারণ গ্রামাঞ্চলে সব জায়গায় জল সব সময় পাওয়া যায় না এক এক জায়গাতে একটি হাত পাম্পই হচ্ছে গোটা গ্রামের ভরসা সেই গ্রামে যখন জল সংগ্রহ করতে হয় তখন দীর্ঘ সারির সম্মুখীন করার পরেই আমরা সেই হাত পাম্পের জল পেয়ে থাকি এভাবে দীর্ঘ সারির সম্মুখীন হতে হয়েছে আমাদেরকে হাত পাম্পের জল নিতে গিয়ে এবং গ্রীষ্মকালে এটি প্রায় শুকিয়ে যায় বললেই চলে গ্রীষ্মকালীন সময়ে এই হাত পাম্পের ভরসা না করাই ভালো কেননা গ যখন অতিরিক্ত গরম পড়ে তখন যদি বৃষ্টি না হয় হাত পাম্পের জল অনেকটাই জলস্তর নীচে নেমে যাই যার ফলে জল পাওয়া অনেক কষ্টসাধ্য হয়ে যায় এবং হাত পাম্প কাজ করে একটি সুন্দর পদ্ধতিতে হাত পাম্প কাজ করার জন্য আমাদেরকে প্রথমে একটি যে ডাণ্ডাটি থাকে সেইটির দ্বারা বারবার পাম্প করলেই আপনা আপনি জল মাটির স্তর থেকে ওপরের দিকে ভেসে আসে এবং জল আমরা পেয়ে থাকি এভাবেই হাত পাম্প কাজ করে এবং হাত পাম্প থেকে আমরা জল গ্রহণ করে থাকি